হ্যালো হ্যাঁ ম্যাম আপনি কে বলছেন আচ্ছা বলুন ম্যাম হ্যাঁ ম্যাম কীভাবে কী দিলে ভালো হয় হুম কেমন মোটামুটি নিয়েছি ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ চেষ্টা করছি ও আচ্ছা ম্যাম চেষ্টা করবো আচ্ছা ম্যাম ম্যাম আপনি কেমন আছেন ভালো তা বাড়ির সবাই ফ্যামেলি কেমন আছে ফ্যামিলির সবাই ভালো এই বসে আছি আপনি কী করছেন ম্যাম আচ্ছা ঠিক আছে